এমন একটি সময় যখন আমাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নি নিতে হয়েছিলো সেটা হলো আমার পড়াশুনোর দিক থেকে পড়াশুনার দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি আমার পরিবারের কাছ থেকেই নিয়ে ছিলাম তার মধ্যে প্রধান ছিলেন আমার বাবা অর্থাৎ পরিবারের সবচেয়ে বড়ো যিনি তিনি হলেন আমার বাবা এবং তিনি ছিলেন গুরুজন এবং তার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে আমি কোথায় ভর্তি হবো মানে কোন কলেজে ভর্তি হবো কি নিয়ে পড়াশুনো করবো সেটার ক্ষেত্রে আমার বাবার কাছ থেকে আমি সেই পরামর্শ নিই এবং আমার নিজের পড়াশুনোটাকে অনেকটা উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এবং সেই পড়াশুনো করে পরবর্তীকালে ভবিষ্যতে কোনো রকম কোনো চাকরি পাওয়ার জন্য বিভিন্নভাবে পড়াশুনোটাকে প্রথম থেকে আমি আমার জীবনের মূল লক্ষ্য করেছিলাম এবং পরবর্তীকালে উচ্চমাধ্যমিক দেওয়ার পরে তার পড়াশুনোর প্রতি টান টান এবং ভালোবাসা খুব বেড়ে ছিলো তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমার দেশ থেকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে পড়াশুনোটাকে আরো বেশিভাবে উন্নত করবো এবং তার জন্যই আমি বিদেশে গিয়েও একটা কলেজে ভর্তি হই এবং সেখানে আমি ইতিহাসে অনার্স নিই এবং সেই কলেজে আমি ইতিহাসে অনার্স নিয়ে নিজের গ্র্যাজুয়েশান কমপ্লিট করি এ এবং খুব ভালোভাবে আমি বাবার কাছ থেকে সেই পরামর্শ পেয়েছিলাম যা আমার ভবিষ্যৎ জীবনকে অনেক বেশি উজ্জ্বল এবং অনেক সুন্দর করে তুলেছে এই রকমভাবে এ জীবনের সবচেয়ে বড়ো একটি সিদ্ধান্ত আমি আমার বাবার কাছ থেকে পেয়ে নিজেকে অনেক ধন্য এবং খুশি বলে মনে করি